হ্যালো হ্যাঁ আচ্ছা ফোর জিবি করাবেন তো আচ্ছা কী সিম আছে জিও সিম আছে তো ঠিক আছে ও পেয়ে যাবেন না আপনি ওটা কী জিও এয়ারটেল আছে হ্যাঁ এয়ারটেল আছে জিও আছে ভোডা আছে রিলায়েন্স আছে যেটা প্রয়োজন মনে করবে তা ওই এয়ারটেলে সবথেকে ভালো হবে এয়ারটেল